বাংলা ভাষা সময়ের সাথে সাথে বিকশিত হয়েছে বিভিন্ন প্রভাবের মধ্যে দিয়ে গেছে এবং এর নিজস্ব অনন্য বৈশিষ্ট্যও রয়েছে বাংলা ভাষার অনেকগুলো রূপ বা যুগের আমরা কথা বলতে পারি প্রাচীনতম যুগ বা প্রাচীনতম রূপ সেটি হচ্ছে প্রাকৃত নবম থেকে দশম শতাব্দীতে বাংলা ভাষার পূর্বপুরুষ মাগধী প্রাকৃত নামে একটি প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উদ্বুদ্ধ হয়েছিল দশম থেকে এগারো শতাব্দীতে চর্যাপদ নামে পরিচিত বৌদ্ধ ধর্মীয় গানগুলি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন বারো থেকে তেরো শতাব্দীতে অপভ্রংশ নামের একটি সাহিত্যিক ভাষা বিকশিত হয়েছিল মধ্যযুগীয় বাংলা ভাষা তেরো শতাব্দীতে মুসলিম শাসনকালে ফার্সি এবং আরবি ভাষার শব্দভাণ্ডার বাংলা ভাষাকে সমৃদ্ধ করে তুলেছে এবং ষষ্ঠদশ শতাব্দীতে মঙ্গলকাব্য রামায়ণ মহাভারতের অনুবাদ এবং অন্যান্য সাহিত্যকর্ম রচনা করা হয়েছিল পনেরো শতাব্দীতে আধুনিক বাংলা লিপির বিকাশ ঘটে আর আধুনিক বাংলার মধ্যে ঊনিশ শতকে ব্রিটিশ শাসনকালে ইংরেজি ভাষার প্রভাব বাংলা ভাষায় ব্যাপকভাবে দেখতে পাওয়া যায় ঊনিশ শতকে বাংলা সাহিত্যে নবজাগরণের সময়কালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত প্রমুখ লেখকেরা বাংলা ভাষাকে সমৃদ্ধ করে তোলে ঊনিশশো বাহান্ন সালে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্র ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য ভাষা আন্দোলন গঠিত হয়েছিল এবং সেখানে বাংলাদেশ তার মাতৃভাষা বাংলা করার জন্য ভাষা আন্দোলন করেছিল যা বাংলা ভাষার একরকম জয় হয়েছিল সে বাংলার সর্বত্র ক্ষেত্রে এপার বাংলা ওপার বাংলা সর্ব ক্ষেত্রে আমার পর্যবেক্ষণে ভাষার যে যে পরিবর্তনগুলো আমি দেখতে পাই সেটা হলো সময়ের সাথে সাথে বাংলা ভাষার শব্দভাণ্ডার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ইংরাজি ফার্সি আরবি সংস্কৃত এবং অন্যান্য ভাষা থেকে অনেক শব্দ ধারে নেওয়া হয়েছে বাংলা ব্যাকরণ সময়ের সাথে সাথে আরও সরল হয়ে উঠছে বাংলা ভাষার উচ্চারণে আঞ্চলিক বৈচিত্র্যও দেখা দিচ্ছে প্রযুক্তি ইন্টারনেট এইসবের প্রভাবে বাংলা ভাষার ব্যবহারে অনেক পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে